নাগরিকদের সুরক্ষা এবং সমাজে শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই উচিত এবং এর উন্নতি করা অবশ্যই উচিত দেশে অপরাধের হার দিনের পর দিন বৃদ্ধি হয়েই চলেছে এবং এটি কমার জায়গায় আরও দিনের পর দিন বৃদ্ধি হয়েই চলেছে এটির মোকাবিলা অবশ্যই করা উচিত এটি মোকাবিলা করার জন্য সাধারণত আমাদের যে নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনী রয়েছে সেগুলি কিছু স্থান অন্তর অন্তর নিয়োগ করা উচিত নজরদারির জন্য অথবা আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি সি সি টি ভি ক্যামেরার প্রযুক্তির মাধ্যমে আমরা প্রত্যেকটি এলাকাতে সি সি টি ভি ক্যামেরা লাগাতে পারি যার মাধ্যমে কোনো চোর চুরি করা থেকে ভয় অবশ্যই পাবে এবং সে চুরি করলেও সি সি টি ভি ক্যামেরার মাধ্যমে তার ফুটেজে সে ধরা পড়ে যেতেই পারে এইভাবে আরও অন্যান্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা সমাজের অপরাধগুলিকে রুখে দিতে পারি এবং শান্তি বজায় রাখার জন্য আমাদের কিছুটা স্থান অন্তর অন্তর অবশ্যই নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনীকে নিয়োগ করা অবশ্যই উচিত